হ্যাঁ আমার পাখি দেখার সময় অস্বাভাবিক একটি বিরল পাখি মানে বাবুই পাখি আমরা তো এখন শহর থাকি যখন গ্রামে যাই ছুটিতে তখনও দেখতে পাই না বাবুই পাখি কিন্তু বাবুই পাখির বাসাটা আমার খুব অস্বাভাবিক লেগেছে কারণ বাবুই পাখির বাসাটা এখনও কোনো বৈজ্ঞানিকরাও মানে সেই সুন্দর মানে সেই সৌন্দর্য বাসাটা কেউ বানাতে পারিনি এখনও পর্যন্ত মানে পারবেও না মনে মানে পারলেও অত সুন্দর পারবে না আর বাবুই পাখির বাসাটা বাঁসার ভিতরে জোনাকি পোকা রাখে মানে রাত্রে আলো আলোর জন্য আর বাবুই পাখি আর বাঁসাটা এমন করে বানাই যে কোনো পশু পাখি মানে যাই বলো তো মানে শত্রুপক্ষ কোনো তার ক্ষতি করতে পারবে না কোনো সাপ সাপও ঢুকতে পারবে না বা বাবুই পাখির বাসায় এমনভাবে করা যে সাপ মানে তার যে মানে দরজাটা সেটাও দেখতে পায় না মানে খুঁজে পায় না আর বাবুই পাখির বাচ্চাগুলো থাকে বাঁসার বাঁসার ভিতরে কিন্তু কোনো মানে সাপ বলো যাই বলো কেউ পাখির বাচ্চার ক্ষতি মানে ক্ষতি করতে পারে না আর কি আর বাবুই পাখির বাসাটা অস্বাভাবিক লাগারই কথা কারণ পাখি মানে একটা পাখি কীভাবে বাসা মানে অত সুন্দর করে বানাতে পারে আর কি কেউ ক্ষতিও করতে পারবে না আর বানাতেও পারবে না কোনো পাখি বলো বা মানুষ বানাতে পারলেও অত সুন্দর করে বানাতে পারবে না আর বাবুই পাখির মানে বাসাটাই আমার অস্বাভাবিক অস্বাভাবিক লেগেছে আর বাচ্চাগুলো মানে দেখাশুনো করেও খুব ভালোভাবে বাউই পাখি তাই এটাই আমরা